বাগানে জন্মানো ফুল ও ফল দিয়ে আমি বাগানে জন্মানো ফুল দিয়ে পুজো করতে পারি বা ওই ফুলের সাহায্যে অনেক মানুষ টাকা উপার্জন করতে পারে বা অনেকে বাড়িতে গাছ লাগিয়ে ফুলের চাষও করতে পারে ওই ফুল বিক্রি করে টাকা উপার্জন হয় আর ফল ফল আমরা খাই ফল বাজারে বিক্রিও হয় বা গাছ লাগিয়ে মানুষ ফলের গাছ লাগায় বা সেগুলো নিয়ে তারা টাকা ইনকামের জন্য বাজারে বসে বা বিক্রি করে ওই ফলের চাষ মানুষ অনেকে করে ওই ফল দিয়ে তারা তাদের টাকা উপার্জনের ব্যবস্থা করে ফল মানুষের পুজো করতে কাজে লাগে ফল দিয়ে মানুষ অনেক প্রোটিন বা যে মানুষের শরীরে ফলও খায় তার জন্যও ফল দিয়ে আমরা অনেক দোকানে মানুষ বিক্রি করতে পারে বা ফলের জন্য মানুষ অনেক টাকা রোজগার উপার্জনের ব্যবস্থা করতে পারে ফল গাছের সাহায্যে ফুল ফুল দিয়েও মানুষ অনেক টাকা বা ফুলের সাহায্যে ফুল চাষ করে ফুলগুলি নিয়ে অনেক মানুষ অনেক জায়গায় বিক্রি করে টাকা উপার্জন করে ফুল সাজে অনেক মানুষ তার পরিবার ওই টাকার জন্য তার পরিবারকে নিয়ে থাকতে পারে টাকা রোজগার করে ফুলদের দিয়ে ফুল চাষ করে গাছ লাগিয়ে ফুলের চাষ করে বিক্রি করে ফুল দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি বা ফুল একটা আমাদের কাছে খুবই সুন্দর জিনিস যেটা আমাদের প্রত্যেকের ফুল ফুল জিনিসটা আমাদের প্রত্যেকেই সবারই প্রিয় বা ভালো লাগে ফুল জিনিসটার প্রতি একটা আলাদাই অনুভূতি বা এটাকে বলে ফিলিংস আমরা সকলেই ফুল জিনিসটাকে সত্যিই খুবই সুন্দর অনুভব করি আমার তো ফুল খুবই পছন্দের জিনিস আমার ফুল খুবই ভালো লাগে ফুল আমার জীবনে মানে ফুলের সম্বন্ধে আমি ফুল হচ্ছি ফুলকে খুবই ভালোবাসি বা ফুল থাকলে ফুল একটা আকর্ষণ একটা ফুল কোথাও দেখছি মনে হয় ফুলটা তুলি ফুল দিয়ে আমরা বাড়িতেও পুজো টুজো করি মা বাবারাও ফুল দিয়ে পুজো করেন ফুল দিয়ে